আমি ভারতের বিভিন্ন রাজ্য ঘুরেছি তার মধ্যে অবশ্যই অনেক অনেক রাজ্যই আছে যেগুলো আমার খুব ভালো লেগেছে কিন্তু তার মধ্যে সেই রাজ্যগুলির মধ্যেও যদি সবথেকে ভালো লাগার হতে পারে মানে আমার কাছে সেটা হচ্ছে আমি রাজস্থান বলব কারণ রাজস্থানটা আমার খুব ভালো লাগে রাজ্যটি কারণ হচ্ছে রাজস্থানের প্রথমত হচ্ছে বালি তারপর মরুভূমি এবং উট আছে তারপর রাজস্থানে সেখানকার পোশাক আশাক তারপর কালচার মানে আমার খুবই ভালো লাগে রাজস্থান জায়গাটা এখানে রাজস্থানে গেলে যেমন অনেকে ঘাগরা পরে মানে মেয়েদের কথা বলছি ঘাগরা পরে তারপর মানে রাজস্থানী ড্রেস যেটা থাকে পোশাক আশাক সেইটা পরে তারপর সেখানকার খাবার দাবারও আমার খুব ভালো লাগে তো রাজস্থান জায়গাটা আমার খুবই ভালো লাগে এবং রাজস্থানের আমি ভ্রমণ করতে চাই হচ্ছে ভানগড়ের মানে প্রথমত আমি অবশ্য অনেক জায়গা ভ্রমণ করতে চাই এবং প্রথমত আমি ভ্রমণ করতে চাই হচ্ছে ভানগড়ের যে রাজবাড়ি আছে তো কারণ ভানগড়ের রাজবাড়ি অনেকেই বলে যে ভূতুড়ে কিন্তু আমি আমার এগুলোতে বিশ্বাস হয় না কারণ আমি ইতিহাসকে বিশ্বাস করি ইতিহাসটা আমার আমি উপলব্ধি করতে চাই যে ইতিহাসটাই আমি মানি তো তারপর রাজস্থানের শুধু ভানগড় নয় ভানগড় না রাজস্থানের যে রাজধানী রাজধানী বলছি সরি রাজ্য সেটি হচ্ছে জয়পুর জয়পুরটাও আমি ভ্রমণ করতে চাই তারপর এবং যতগুলো রাজবাড়ি আছে আমি সমস্তটাই ভ্রমণ করতে চাই এবং আশা করি আমার ভ্রমণ করে খুবই ভালো লাগবে